দশ আট দুহাজার সাত পনেরো নয় দুহাজার আট কুড়ি দশ দুহাজার নয় বাইশ এগারো দুহাজার দশ আটাশ বারো দুহাজার এগারো